আমি কেনা বই পড়তে বেশি ভালোবাসি ইলেকট্রনিক্স বইয়ের থেকে কারণ কেনা বই আমি যতটুকুনু পড়ে থুব মার্কিং করে থুবো পরে সেটা আবার পড়তে পারবো বারবারার আমি সেই জায়গাটা পড়তে পাই ইলেকট্রনিক্সে আমার চোখে প্রভাব পড়ে সে জন্য আমি কেনা বইটাই পড়তে ভালোবাসি হ্যাঁ আমি অডিও বুকও শুনেছি মোবাইলের মাধ্যমে